নদীয়া জেলাতে সুতির কাপড়ই বেশি বিখ্যাত কারণ ওখানে মানুষরা সুতির কাপড়ই বেশি ব্যবহার করে ওখানে সুতির জিনিসটাই বেশি উন্নত মানের হয় আর নদীয়া জেলার কাপড় কিনতে বিদেশ থেকে বাইরে থেকে লোকজনও আসা আসে এবং তারা কেনাকাটাও করে